আমাদের চন্দ্রকোণা টাউনে একজন খুব ভালো ক্রিকেটার কোচ আছে ওনার নাম হলো বাপিদা উনি চন্দ্রকোণা স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন ধরে কোচের ভূমিকা পালন করে আসছে এবং নিজের হাতে ওখানে ক্রিকেটার বহু তৈরি করেছেন এবং সেই ক্রিকেটাররা এখন নিজের এলাকায় বা বাইরে গিয়ে খেলাধুলোর মাধ্যমে প্রচুর খ্যাতিলাভ করেছে